হ্যাঁ আমি বন্ধু বা পরিবারের সাথে বন্ধনের উপায় হিসেবে তারা গোনা করেছি যখন মহাকাশে একসঙ্গে সাতটি তারা বা সপ্তর্ষিমণ্ডলকে দেখে বলা এটি দেখা যায় তখন আমি আমার বন্ধু সাতজন বন্ধু বা পরিবারের সাতজনের সাথে এ আমরা সাতজন ওখানে আকাশে একসঙ্গে আছি বলে মনে করি এবং নিজেদেরকে তারা বলে গণ্য করি এই এইভাবে আমি আমার বন্ধু বা পরিবারের সাথে বন্ধনের উপায় হিসাবে তারা গোনা ব্যবহার করেছি